হ্যাঁ ম্যাডাম বলুন কেমন আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বলুন ম্যাডাম

হ্যাঁ পাচ্ছি বলুন এবার হ্যাঁ ম্যাডাম ওটার ওপরে আমি কাজ করছি সমস্ত স্কুলে স্কুলেতে ঘুরে ঘুরে দেখছি এইখানে তো অনেকগুলোই স্কুল রয়েছে ওই জন্যই অনেক দিন যেতে পারছি না সব স্কুলগুলোতে যাচ্ছি তো ওই কাজটাই আমি করছি হ্যাঁ পড়াশুনো তো এখানে স্কুলগুলোতে দেখছি ভালোই হচ্ছে আর এইখানের সব স্কুলের যে পরিবেশ সেই পরিবেশটারও অনেক উন্নত ঘটেছে আগের থেকে এবং হুম এবং এখানে অনেক স্কুলেতেই যা হচ্ছে মানে কারণ টিচার কম রয়েছে ছাত্র অনুযায়ী শিক্ষক একটু কম রয়েছে কিছু কিছু স্কুলেতে হ্যাঁ খাবারগুলো পর্যাপ্ত পরিমাণেই দেওয়া হচ্ছে আমি ছাত্রদের সাথেও অনেক ছাত্রের সাথেও কথা বলেছি তারাও বলল যে খাদ্যের যে সমস্ত খাবার দেওয়া হচ্ছে তার মানও ভালো খেতেও ভালো লাগছে তাদেরকে সুস্বাদু খাবার না কিন্তু ওই হ্যাঁ বই তারা বলছে যে স্কুলেতে যখনই কোনো একটা বছর শেষ হচ্ছে পরের শ্রেণিতে যখন ভর্তি হচ্ছে তাদেরকে বছর শুরুতেই নতুন বই দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু সব স্কুলেদের সাথেই কথা বললাম কিন্তু হচ্ছে শিক্ষক কম রয়েছে একটু তুলনাতে আমি ম্যাডাম দুতিন দিনের মধ্যেই আপনার কাছে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আমি আপনার স্পেসে গিয়েই কথা বলছি একবার ঠিক আছে হ্যাঁ